আমাদের গ্রামে নাচ ও গান হলো দুটি সবথেকে বেশি শিক্ষিত দুটি সবথেকে বেশি যাকে বলে আর কি উল্লেখযোগ্য অনুষ্ঠানের সাথী তো তার মধ্যে যদি বলি নাচ তাহলে এই জিনিসটা সমস্ত রকম উৎসবে সমস্ত রকম অনুষ্ঠানে সব জায়গাতেই ব্যবহৃত হয় ধরুন কোনো পুজো হচ্ছে সেই পুজোতে হয়তো কোনো প্যান্ডেল ট্যান্ডেল খাটিয়ে সেখানে অনুষ্ঠান করানো হয় সেখানে সবাই তাদের নাম লেখে যারা যারা নাচ করতে ইচ্ছুক তারা স্ব ইচ্ছায় নিজেদের নাচের প্রদর্শন দেখিয়ে যায় কোনো হয়তো কারোর জন্মদিন কারোর বিয়ে এই সব জায়গায় যারা নিজেরাই অটোমেটিক হয়তো গান টান বাজছে সেইখানেই তারা মেয়েরা বা ছেলেরা নাচ করতে শুরু করে ঠিক আছে কোনো ধরুন অন্যান্য জিনিস হচ্ছে অন্যান্য রকমের অনুষ্ঠান হচ্ছে সেই সমস্ত জায়গাতেই মানুষ নিজের খুশি প্রকাশ করার জন্য এই নাচ প্রদর্শন করে গান গায় অনেকে যেগুলো মানে আর কি খুবই বেশি নিজেদেরকে মানে আর কি সংযুক্ত রাখতে কানেকটেড রাখতে খুবই বেশি ভালোবাসে যখন মানুষ নাচ করে গান করে তখন তার নিজের মনের যে আনন্দটা সেটা লোকেদের সাথে যেন সে শেয়ার করে নেয় যার ফলে নাচ ও গান হলো সবথেকে বেশি উল্লেখযোগ্য জিনিস যেটা মানুষ সবচেয়ে বেশি উপভোগ করে